হ্যাঁ আমি আপনার রেস্তোরাঁ থেকে কিছু প্রিয় খাবারের অর্ডার দিয়েছিলাম যেমন তার মধ্যে ছিলো বিরিয়ানি হামবার্গার পিৎজা স্যান্ডউইচ স্পাগেটি স্যুপ টান্দুরি চিকেন পাস্তা স্যালাড কেক ও অন্যান্য কিছুও ছিলো কিন্তু এই জিনিসগুলির মধ্যে পাস্তা আর কেক আর স্যুপ আর স্পাগেটি এই জিনিসগুলোর ক্যাশ অন ডেলিভারি নেই তাই জন্য আপনার কাছে অনুরোধ করবো এই জিনিসগুলোর ক্যাশ অন ডেলিভারি অপশানটি চালু করুন নাহলে আমাকে অর্ডারটি ক্যানসেল করতে হবে